হ্যাঁ কে বলছেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ ওঁর রিপোর্ট তো খুব একটা ভালো নয় ওঁকে অনেক যত্ন নিতে হবে ওঁর এখানে হ্যাঁ ব্যাঙ্গালোর তো নিয়ে যাবেন ভাবছেন সে তো খুব ভালো জিনিস এখানের থেকে ব্যাঙ্গালোরে ভালো চিকিৎসা হবে কিন্তু এখন ওঁর শরীর একদমই ভালো নেই শরীরটা তো এখন তো নিয়ে যেতে পারবেন না সেইভাবে আপনি কিছুদিন অপেক্ষা করুন আচ্ছা ঠিক আছে নিয়ে যান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যান আর ওঁকে যে ওষুধগুলো দিয়েছি সেগুলো চালিয়ে যাবেন ঠিক আছে আর ওঁর খাওয়াদাওয়াটাও ঠিকঠাক রাখবেন ঠিক আছে আর ভুলভাল কিছু খাওয়াবেন না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওঁকে বলবেন একটু চলাফেরা করতে একটু ধরে ধরে চলাবেন বেশি যেন না হাঁটাহাঁটি করে হুম হুম ওঁর পায়ের ব্যথাটা অনেকটাই বেশি হ্যাঁ বুঝতে পেরেছি কারণ ওঁর পায়ের ব্যথাটা অনেকটাই বেড়ে গেছিলো যার জন্য আমাদেরকে অপারেশান করতে হয়েছিলো তো এমনিই করবেন ওঁকে ধরে রাখবেন সবসময় দেখবেন যেন কিছুভাবে পড়ে টড়ে না যায় হাড়ে না লেগে যায় ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন রাখছি হ্যাঁ আপনি পরে এসে তাহলে কথা বলে নেবেন